ওই হার সেট নেবো আর চুড়ি নেবো লিপস্টিক নেবো আইলাইনার নেবো সামনে দিদির বিয়ে তো তাই জন্য শাড়ি পরবো শাড়ির সাথে গয়না লাগবে হার সেট নেবো কত দাম একটু কম সম করে নেবেন নে তবু একটুও হবে না কম সব সময় তো আপনার থেকে নিই তা একটু দাম কমাবেন না হুম চুড়ি চুড়ির দামটা কত ও ও আচ্ছা তাহলে লিপস্টিক বের করুন রেড ল্যাকমি আইলেনার বের করুন ওই ল্যাকমির ল্যাকমি বের করুন এবারে নেল পালিশ বের করুন কত পঞ্চাশ টাকারটা পিঙ্ক আচ্ছা ঠিক আছে এ পর্যন্ত থাক